নতুন রেসিপি সম্পর্কে জানতে আমি জি বাংলায় যে রান্নাবান্না টি হয় আমি সেই অনুষ্ঠান অনুসরণ করি আমি সেই অনুষ্ঠান অনুসরণ করি কারণ এর থেকে আমি বিভিন্ন প্রকার রান্না সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারি সেখানে বিভিন্ন প্রকার দিদিরা কিংবা কাকিমারা মায়ের বয়সী মায়ের সমতুল্য যারা আসে তারা বিভিন্ন প্রকার রান্নার দ্বারা আমাদের বিভিন্ন প্রকার রান্না সম্পর্কে অভিজ্ঞতা অর্জনে সাহায্য করে তারা বিভিন্ন প্রকার রেসিপি বানান এবং বিভিন্ন তার পদ্ধতিগুলি সহজভাবে দেখিয়ে দেন এই ক্ষেত্রে এই অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগে এছাড়াও তাদের রয়েছে বিভিন্ন প্রকার তাদের জীবন কাহিনি জীবনের ইতিহাস তারা বিভিন্ন প্রকার জীবনের ইতিহাস তারা তুলে ধরে আমাদের সামনে তারা বিভিন্ন প্রকার রান্নাকে এত সুন্দরভাবে এত সহজভাবে বুঝিয়ে দেয় যাতে আমাদের বুঝতে কোনো সমস্যা হয় না এবং আমাদের তা পরবর্তীকালে তৈরি করতেও খুব সুবিধা হয় আমি এছাড়া ইউটিউব থেকেও বিভিন্ন প্রকার রান্না সম্পর্কে ভিডিও দেখে থাকি বিভিন্ন প্রকার ব্লগস যারা করেন তারা তাদের সেই রেসিপিগুলি খুব সহজভাবে পদ্ধতিসহ এবং নিচে তাদের সে জিনিসপত্রের নামগুলিও সহজভাবে দেখিয়ে দেন ফলে আমার রান্না করতে সুবিধা হয় তাই নতুন রেসিপি সম্পর্কে জানতে আমার জি বাংলার ওই অনুষ্ঠানটাও ভালো লাগে এবং ইউটিউব থেকে আমি বিভিন্ন প্রকার রেসিপি সার্চ করে নতুন নতুন ডিশ বানাতে পছন্দ করি তাই বিভিন্ন প্রকার এই দিদিরা যারা আমাদের সাহায্য করে থাকেন তাদের কাছে আমি সত্যি খুব কৃতজ্ঞ